হ্যাঁ আমি বাদ্যযন্ত্র বাজাই কারণ বাদ্যযন্ত্র বাজাতে আমার খুবই ভালো লাগে এর কারণগুলো বলতে গেলে আমার প্রথমে বলতে হবে আমার বাবাও যত দিন ছিলেন তত দিন বাদ্যযন্ত্র বাজিয়ে গেছেন বাবার বাবা অর্থাৎ আমার দাদুও বাদ্যযন্ত্র বাজিয়েছেন বাদ্যযন্ত্র বলতে গেলে আমার বংশ পরম্পরায় সবাই বাদ্যযন্ত্র বাজিয়ে আসছে আমার দাদু বা ঢোল বাজাতেন তারপরে আমার বাবা তবলা বাজাতেন এবং আমিও তবলা বাজাই কারণ তবলা বাজাতে আমার খুবই ভালো লাগে এই তবলা বাজানোর মাধ্যমে আমি একটা গানে আবেগ তুলতে পারি তবলার মাধ্যমে অ্যা কেউ নৃত্য পরিবেশন করলে আমাকে তবলা বাজিয়ে বাজাতে হয় এবং সে নৃত্য পরিবেশন করে এ তবলার তালে তালে সে নৃত্য যখন পরিবেশন করে খুবই সুন্দর লাগে এবং দর্শকরা আপ্লুত হন তাছাড়া এর দক্ষতা বলতে গেলে আমার অনেক দক্ষ রয়েছি কারণ আমি এটি হচ্ছে আমার বাংশ বংশ পরম্পরায় হো চলে আসছে আমার বাবাও তবলা বাজাতেন অর্থাৎ আমি আমার বাবার কাছ থেকেই শিখেছি অর্থাৎ আমার বাবাই হচ্ছে আমার গুরু বাবার কাছ থেকে আমি তবলা বাজানো শেখার পরে আমি অনেক দক্ষ হয়ে উঠেছি প্রথমে আমি অতোটা ভালো বাজাতে পারতাম না তারপর বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে বাজাতে বাজাতে আমি তবলা বাজাতে শিখেছি ভালোভাবে তারপর আমার নাম ডাক হলো দিয়ে আমি বিভিন্ন জাগায় তবলা বাজাতে গিয়েছি আমাদের এখানে নদীয়াতে বাড়ির পাশাপাশি অনুষ্ঠানে তবলা বাজিয়েছি তাছাড়া যে নদীয়া জেলাতেও তবলা বাজানোর জন্য আমি ডাক পেয়েছিলাম এবং তবলা বাজানোর জন্য আমি অনেক পুরস্কারও পেয়েছি আর তাছাড়া তবলা বাজানো ছাড়াও যদি আমাকে কোনো কিছু বাজানোর কথা বলতে বলা হয় তাহলে আমি সেতার বাজাতে আগ্রহী কারণ সেতারে সুর তোলাও খুব সুন্দর লাগে সেতারের সুর তাই আমি সেতার বাজানোর জন্য আগ্রহী রয়েছি